আমাকে আমার পরিবার সবচেয়ে বেশি খুশি করে আমার সন্তানরা আমার স্বামী সবাই মিলে একসাথে থাকলে আমি সবথেকে বেশি খুশি বোধ করি তাদের সাথে সময় কাটানো তাদের সাথে ঘুরতে যাওয়া সবকিছু মিলিয়ে আমাকে আনন্দ প্রদান করে